পশ্চিমবঙ্গের সংস্কৃতিতে ধর্মের প্রভাব ব্যাপক পশ্চিমবঙ্গের সংস্কৃতি ভারতীয় সংস্কৃতির এক অংশ এই সংস্কৃতির শিকড় নিহিত হয়েছে বাংলার সাহিত্য সংগীত শিল্পকলা নাটক ও চলচিত্র পশ্চিমবঙ্গে হিন্দু মহাকাব্য ও পুরাণভিত্তিক জনপ্রিয় সাহিত্য সংগীত ও লোকনাট্য ধারাটি প্রায় সাতশো বছর পুরোনো উনিশ শতকে পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতা ছিল বাংলার নবজাগরণ ও হিন্দু সমাজ সংস্কার আন্দোলনের প্রধান কেন্দ্র এশিয়া প্রথম নোবেল পুরুস্কার বিজয়ী কবি রবীন্দ্রনাথ ঠাকুর পশ্চিমবঙ্গসহ সমগ্র বাংলায় প্রধান সংস্কৃতি ব্যক্তিত্ব পরিণত হয় তার প্রভাব পশ্চিমবঙ্গের সংস্কৃতিতে আজও অক্ষুণ্ণ এই সময় চলচিত্র পশ্চিমবঙ্গে সংস্কৃতির একটি অঙ্গ হয়ে ওঠে সত্যজিৎ রায় মি মৃনাল সেন ও ঋত্বিক ঘটকের মতো চিত্র পরিচালকদের আবির্ভাব হয় এবং পশ্চিমবঙ্গে চলচ্চিত্র আন্তর্জাতিক স্তরে প্রশংসা লাভ করতে শুরু করে